এখানে পূর্ব মেদিনীপুরের কাছাকাছি কলেজে কিছু কোর্স আছে সেই কলেজের কোর্সগুলি হল সায়েন্স কেমিস্ট্রি ফিজিক্স এই সমস্তগুলো সায়েন্সের আবার আর্টস বিষয়কও আছে ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি এই সমস্ত এবং কমার্সেরও সাবজেক্ট আছে বায়োলজি নানা ধরনের এই সমস্ত সাবজেক্ট নিয়ে এখানে পড়াশোনা হয় এখানকার কলেজে অনেক বাইরে থেকেও ছেলেমেয়ে আসে এসে পড়াশোনা করে আবার এখানের পাশাপাশি ছেলেমেয়েরাও আসে এসে পড়াশোনা করে তবে শিক্ষার্থীদের আরও পড়াশোনা করার জন্য বাইরে যাওয়া দরকার হ্যাঁ সে তো দরকার হবেই কেননা এখন সব জায়গায় সব কোর্স পাওয়া যায় না কলেজে শুধুমাত্র এই সমস্ত বিষয়ের পড়াশোনা হয় এবারে কেউ যদি মনে করে যে আমি বাইরে গেলে আরও ভালো কোর্স করতে পারবো তাহলে আমার মনে হয় তার বাইরে যেয়ে কোর্স করা উচিত এবং বাইরে আরও নানা ধরনের কোর্স আছে সুযোগ সুবিধা আছে নিশ্চয়ই বাইরে থেকেও কিছু পড়াশোনা করা উচিত